হ্যাঁ দাদা বলছি আমি কালকে যেই শার্টটা নিয়ে আসলাম সে বলছি অভিজিত দে কালকে তো দাদাই ছিলেন যখন আমার শার্টটা দিলেন ওই জন্য বলছি আর কি আর বলছি হচ্ছে আপনারা যে শার্টটা দিয়েছিলেন সে শার্টটার আপনিই যে মাপটা নিয়েছিলেন সে মাপ তো হয়নি শার্টটা ফিটিং হচ্ছে না ঠিক ঠাক করে শার্টটা প্রচুর ঢিলা

না না সেটা তো হয় না আপনি তো আর মাপলেন এক আপনি বললাম আপনাকে যে বডি ফিটিং যেমন হয় টাইট ফিটিং আপনি আপনি তো মেপে রাখবেন কিন্তু এখানে ভা ওখানে তো আর ট্রাই করার যায়নি পরে দেখিনি কিন্তু বাড়িতে এনে যখন পরে দেখি তখন অনেক ঢিলা ঠিকঠাক ফিট হচ্ছে না শার্টটা হুম এবার আপনি যদি ওখানে পরতাম তাহলে হয়তো আপনি বিশ্বাস করতেন বা দেখতাম আমিও ওখানে তালে আপনি ঠিক করতেন এদিকে আমি তো বাড়িতে এসে যখন পরে দেখছি শার্টটা প্রচুর ওখানে ফিটিংই হচ্ছে না আনফিট আমি ফিটিং করাবো এর কিন্তু এক্সস্ট্রা চার্জ দেবো না আর তো আপনি কী বলছেন আমি তাহলে একদিনে রোগা হয়ে গেছি দেখুন আপনি আমি দিয়ে গেছি ড্রেসটা তিনদিন আগে তাই তিনদিন আগে আপনিও কালকে তিনদিন আগে মেপেছেন তিনদিন থেকে আজ তিনদিন পরে নিলে কী খুবই রোগা হয়ে যায় মানুষ তাই ড্রেসটা দেখুন আপনি প্রচুর বড়ো আপনার সামনে যখন পরে দেখ যখন যাবো দোকানে তখন পরে দেখবো তখন প্রচুর বড়ো হয়েছে ড্রেসটা আমাকে আপনার হয়তো কোথাও আপনার হয়তো কোথাও আপনার হয়তো কোথাও মাপের মাপের গন্ডগোল হয়েছে বা ভুল হয়েছে কোনো হয়তো কারোর মাপ আমার ইয়ে ইয়ের হয়তো আমার মাপটা দিয়ে দিয়েছেন ভুল ভাল হয়ে গেছে সেটা জন্য হয়তো হয়েছে তাহলে এত বড়ো আপনার আস আস ড্রেসটা আপনার সামনে যখন পরে দেখবো তখন আপনি দেখবেন তাহলে আপনার হয়তো একটু হুম ঠিক আছে কখন যা ক যাবো তাহলে দোকান খুলবেন কখন আজ সন্ধেবেলা যাবো

হ্যাঁ ঠিক আছে সাতটা আর আজ আজকেই কিন্তু ফিটিংটা করে দিবেন না আবার কবে দেবেন হ্যাঁ ঠিক আছে আমি তাহলে আমি যেহেতু আমার তো খুব কালকেই লাগবে কলেজে ড্রেসতা পরে ফিট করে দিতে হবে পোগ্রাম আছে তাই আজকে আমি বসে থেকে এটা সেলাই ফিট করে নিয়ে আসবো একটু একটু অন্য অন্যদের কাজ এক অন্যদের কাজগুলো একটু করে দেবেন অন্যদের কাজ একটু রেখে করে দিবেন প্লিস হুম ঠিক আছে রাখছি ওই কথাই রইলো তাহলে